পশ্চিম বর্ধমান জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত এটি বর্ধমান বিভাগের একটি জেলা এই জেলার সদর হল আসানসোল এটি মূলত কয়লা ও শিল্পপ্রধান জেলা এখন মানুষ সরকারি ও বেসরকারি দুই ধরনের চাকরি পছন্দ করে কারণ সরকারি চাকরিতে বেতন ভালো আর বেসরকারি চাকরিতেও বেতন বেশি হ্যাঁ আমি লক্ষ্য করেছি আমার জেলায় বেকারত্ব বিরাট করছে আমার সুপারিশ এই যে এখানে কৃষি কাজ করার মতো পর্যাপ্ত জমি নেই তাই ব্যবোস ব্যবসা করাই আমার মতে ভালো